হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আপনি সৌরভবাবু বলছেন তো হ্যাঁ আপনার ছেলে বেশ কিছুদিন দেখছি ও বেশ দেরি করে পড়তে আসছে মানে পড়াশোনা সেইভাবে করছে না আপনি কি সেটা জানেন বা লক্ষ্য করেছেন না না এটা বুঝলে তো আর হবে না বাড়ির লোককেও দায়িত্ব রাখতে হবে যে আমার ছেলে কতটা পড়ছে না পড়ছে সেটা তো আর সমস্তটা টিউশনির দিদিমনির ওপর থাকে না সেটা বাড়ির লোককেও দায়িত্ব নিয়ে দেখতে হয় এরপরে কি বলুন তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এতো দেরিতে আসছো কেন তোমার পড়াশোনাতে মন নেই কেন ও আমাকে মানে খোলামেলা কিছু বলছে না তাই আমি ভাবলাম যে আপনাকে জানানোটা দরকার আমি তাই জানালাম এরপর আপনি কি বলছেন বলুন হ্যাঁ না না আপনি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না আমি ওকে আরও দায়িত্ব সহকারে পড়াবো বা ওর দিকে নজর রাখবো যে ও যাতে আপনার আপনি এতো কষ্ট করে ওকে পড়াশোনা শেখাচ্ছেন ও যাতে ভালো করে মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে ঠিক আছে স্যার আমি রাখছি হ্যাঁ হ্যাঁ দেখবো